হ্যাঁ হ্যালো কে বলছেন

তাহলে যেতে হবে গিয়ে দেখতে হবে কারেন্টের লাইন কোথায় কী গন্ডগোল আছে সেটা দেখতে হবে তালে লাইনটা দে চেক করতে হবে লাইনটা চেক করে দেখতে হবে যে কোথা থেকে ফল্ট হচ্ছে কি না তা ওটা না দেখে কী করে বলবো যে কী কেরকম খরছা হবে দেখে শুনে কতো কী কোনটা কী পুড়ে টুরে গেছে কি না গেছে আচ্ছা ঠিক আছে থ্রি পিন প্লাগ আচ্ছা ঠিক আছে দেখে শুনে তাহলে নিয়ে যেতে হবে কবে আসবো কালকে তো হচ্ছে রবিবার আচ্ছা ঠিক আছে বিকেলে গেলে তাহলে দেখা যাবে

না না না সকালে ফাঁকা পাবো না আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে